তো আপনার বাচ্চাটার নাম নামটা কী ও আচ্ছা সৌরভ আচ্ছা হ্যাঁ সৌরভ একটু দুর্দান্ত ছেলে তো বদমাশ টাইপের তো হ্যাঁ ভালো ছেলেটা এমনিতে ভালো মনের দিক থেকে খুব ভালো হ্যাঁ খুব একটা খারাপ করে না কেন বাড়িতে পড়াশোনা করে না হ্যাঁ ফার্স্ট ইউনিট টেস্ট তো দিয়েছে জোর বলতে দেখুন মানে চলছে টিউশন তার মধ্যে পড়াশোনা করে খুব একটা খারাপ করে না তাও মাঝেসাঝে একটু বদমাশ টাইপের তো বদমায়েশি বেশি করে একটু বকাঝকা চলে হ্যাঁ তো একটুখানি ম্যাথটাতে কাঁচা আছে তো ম্যাথটা একটু ভালো করে বাড়িতে দেখাবেন তাহলে কিছুটা মনে হয় ঠিক হয়ে যাবে আচ্ছা আমি আচ্ছা আমি বোঝাব ওকে বাড়িতে পড়তে যেন বসে সেই জন্য বোঝাব ওকে

ঠিক আছে কোনো ব্যাপার না হ্যাঁ এখন তো মারধর রাইটের বাইরে জানেন আপনিও তাও চেষ্টা করি যতটা বকাঝকার মধ্যে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব কোনো ব্যাপার না দেখছি কেন বাড়িতে একদমই পড়াশোনা করে না আচ্ছা

আচ্ছা মানে বলছেন যে কোনো উন্নতি হচ্ছে না আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নয় পরের উইকে আসুক পড়তে দেখছি ওকে কী করা যায় ও ঠিক হয়ে যাবে এখন একটু বাচ্চা আছে তো অ্যাডাল্ট হয়নি অ্যাডাল্ট হলে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আপনারাও একটু দেখবেন যাতে বাড়িতে পড়তে তিন বেলা ঠিকঠাক করে বসে ঠিকঠাক মোটামুটি কিছুক্ষণ করে অন্তত পড়তে বসে কারণ দেখুন আমাদের হাতে তো পুরো ব্যাপারটা থাকে না কারণ আমরা তো দু ঘণ্টা বা চার ঘণ্টা পড়াই বাকিটা বাড়িতেই থাকে তো আপনাদেরকেও চেষ্টা করতে হবে আচ্ছা ঠিক আছে দেখুন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে চাপ নেবেন না হয়ে যাবে ঠিক আছে আচ্ছা